আমার ছবি আঁকাতে প্রথম হাতেখড়ি হয় সেই প্রাইমারি স্কুলে আশিস বাবুর হাত ধরে তিনি আমাকে হাতে করে প্রথম হাতেখড়ি শিখিয়েছিলেন ছবি আঁকার যেটা হল একটা বাড়ির এবং সেই বাড়িটা হচ্ছে আমাদের স্কুলের পাশের বাড়িটা তিনি সেই বাড়ির থেকে আমাদের প্রথম স্কুলের আমার হাতেখড়ি করে ছিলেন ছবি আঁকাতে তারপরে আমার ছবি আঁকা শুরু তারপরেই আমি যখন উচ্চবিদ্যালয়ে ভর্তি হয় সেখানে আমার রাজেন্দ্র স্যারের সাথে দেখা এবং সেই রাজেন্দ্র স্যার আমাকে ছবি আঁকার জন্য আরও নতুন করে আমাকে আপ্লুত করেছিলেন আমার মনকে তার সে ছবি আঁকা যেন প্রতিচ্ছবি হচ্ছে ভগবানের হাতের দেন এবং সে তার হাতের প্রতিচ্ছবির এবং তার সে হাতের যাদুর দ্বারা আমি সেই সেই স্যারের কাছে ছবি আঁকা শিখেছি তার সে ছবি আঁকা শেখার ফলে আজকে আমি প্রথম ফার্স্ট প্রাইমারি স্কুল টিচার হয়ে এসতে আসতে পেরেছি যেখানে আমি একটা বাচ্চাদেরকে ড্রয়িং শেখানোর কাবিল হয়েছি এবং তার সে ছবি আঁকার সহায়তার দ্বারা আজকে আমি নিজের অয়েল পেন্টিং এবং ওয়াটার পেন্টিং শিখতে পেরেছি তার সে ছবির হাত দ্বারা আমি নানা রকম এখন সদৃশ আঁকতে পারি এবং জল ছবিতে আমি প্রচুর হাত দক্ষ করতে পেরেছি